আমি এই এক সপ্তাহ আগে ফ্লিপকার্ট অনলাইন শপিং থেকে একটি কার্লনের সোফা কিনেছিলাম সোফাটি একটি বড়ো সোফা এবং সাথে দুটি সোফা রয়েছিলো ছোটো সোফা রয়েছিলো এবং সোফাটি একটি থ্রি সিটের এবং দুটি সিঙ্গেল সিটের কিন্তু সোফাটির আমি রেটিংস দেখেছিলাম এবং যেমনটি দেখেছিলাম সেরকমটি আসে নি এবং সোফাটি আমার দাম নিয়েছিলো দশ হাজার টাকা কিন্তু সোফাটি অতটিও নরম নয় এবং সোফাটিতে বসে অতটিও আরামদায়ক হওয়া যাচ্ছে না আমার মতে আমি যদি ওই টাকা দিয়েই আমার স্থানীয় কোনো এলাকার দোকানে চেয়ে নিজে নিয়ে আসতাম তাহলে মনে হয় সেটি ভালো হতো এবং আমার সোফাটি আমার মনের মতো হয় নি এবং তাই আমার মনে হয় যে সোফাটি কিনে আমার লাভের থেকে বেশি লস হয়েছে